হ্যাঁ আমার পাঁচটি তারিখের কথা মনে আছে যেগুলো আমি বলতে পারবো যেমন বারোই জানুয়ারি দু হাজার বাইশ চোদ্দই ফেব্রুয়ারি দু হাজার একুশ আঠেরোই জুন দু হাজার কুড়ি ষোলোই জুলাই দু হাজার আঠেরো আটই আগস্ট দু হাজার পনেরো